আমি বাড়িতে যখন থাকি তখন সব রান্না আমি নিজেই করি এবং আমার বাড়ির লোকেরা সেই রান্না খেয়ে অনেকটা প্রশংসা করে না ভালোই হয়েছে স্বাদটাও খুব সুস্বাদু হয়েছে এরকম বলে যে যে সমস্ত রান্নাগুলো করি কিন্তু কখনও যখন আমার বাড়িতে আত্মীয়রা আসবে তখন যেরকম আমি প্রতিদিন রান্না করে থাকি সেরকম রান্না করি না তখন একটু অন্য রকমভাবে রান্নাগুলোকে করি যাতে তার টেস্টটা একটু আলাদা রকম হয় যেমন ধরুন আমি রান্না করবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি অনেকে অনেক রকম করে বানায় আমি যেরকম তেলে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিই বা তার আগে আলুটাকে ভেজে নিই এবং মাথাটাকেও ভেজে নিই এরকমভাবে করি তবে বাঁধাকপিটার যাতে আরও সুস্বাদু টেস্ট লাগে তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিই তাতে স্বাদটা একটু অন্য রকম লাগে আবার ধরুন কখনও এরকমও হয় আলুভাজা করে করছি আলু ভাজা তো প্লেন তেলে ছে ছাঁকা তা তেলেও ভেজে নিই কিন্তু কখনও এরকম মনে হয় যে ওর স্বাদটা একটু অন্য রকম করলে মনে হয় বেশি ভালো হয় তার জন্য কী করি তেলের মধ্যে শুকনো লঙ্কা দিই কালো জিরে দিই আলুটাকে একটু পিঁয়াজ দিই আলুটা তার মধ্যে দিয়ে দিই তাতে কী হয় আলু ভাজার টেস্টটা একটু অন্য রকম হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয় বাড়িতে নানান রকম নানান ধরনের জিনিস আমি রান্না করি অনেক সময় কী হয় কলার কলার যে কলার কোফতা বানাই কলার কোফতা তো বানাই কলার যে খোসাটা থাকে খোসাটাকে আবার একটু বাটা করি তাতে বাটাটা একটু অন্য রকম হয় যেমন ধরুন রসুন দিই তেলের মধ্যে একটু রসুন দিয়ে বাটাটা দিই রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিই ওই কলার বাটাটাও একটু অন্য রকম তাতে একটু চিনি তো দিইই স্বাদটা চিনির চিনি যে কোনো তরকারিতে বা যে কোনো সবজিতে বা যে কোনো রান্নাতে দিলে তার স্বাদটা অনেকটা আলাদা হয় এবং সুস্বাদু হয় তাতে খেতেও অনেকটা ভালো লাগে আমি যখন কোনো রান্না করি তখন সবাই আমার রান্না খেয়ে বলে সত্যিই খুব ভালো হয়েছে তো তাতে আমার খুব আনন্দ হয় না আমি রান্নাটা ঠিকঠাক করেছি